পশ্চিমবঙ্গের পর্যটন বলতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যের পশ্চিমবঙ্গের পর্যটনকে বোঝায় এই রাজ্যটি দেশের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য দক্ষিণে গাঙ্গেয় উত্তরে হিমালয় থেকে হিমালয় পাদদেশে অঞ্চল পর্যন্ত সব জায়গায় পর্যটনের জায়গা আছে যেমন পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং দার্জিলিঙে যেমন পাহাড় ঘোরার জায়গা আছে অনেক পর্যটক বাহার থেকে বাইরে থেকে ঘুরতে আসেন সেখানে পর্বতে উপরে ওঠেন সেখানে ট্রেকিং করেন তেমনি দিঘা সমুদ্র সৈকতে অনেকে আসেন সেখানে অনেকে বোটিং করেন হর্স রাইডিং করেন সমুদ্রতে এইভাবে পশ্চিমবঙ্গে পর্যটন সবসময় চিরকালই মানুষের কাছে আগ্রহের জায়গা হয়ে উঠেছে